মাছ ধরার এমনভাবে বেশ কিও কিছু জাল রয়েছে যা মানুষ অধিকাংশই কিছু বেশিরভাগে মানুষ এখন বর্তমান যুগে যদিও কিছু কিছু জানে কিছু কিছু অজানা রয়ে যায় এক ধরনের জাল নেট পাওয়া যায় যে জালটা বা জলে ছাড়লে জলের দিকে ওই ডাঙার থেকে জ মাছ জলের দিকে ফিকে দিলে এই মাথা ওমাথা পর্যন্ত বেশ কিছু দূর বিনা কাঠিতে জালটি বসে যায় তাতে ছোটো মাছ ছোটো সাইজের মাছ ওই শিঙ্গি ট্যাংরা পুঁটি মৌরলা এই সব মাছ ওই জালের মধ্যে আটক হয়ে যায় এবং ওর জালটি বেশি কিছু না আধ ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিট পর জালটি টেনে তুললে অজস্র মাছ তাতে গাঁথা হয়ে থাকে এই পদ্ধতিটা বিশেষ সেরকমভাবে প্রচারও ঠিক একটা হয় নি অবশ্য বেশ কিছু লোক জানে না অতি সহজে মাছ ছোটো ছোটো মাছ আবার কিছু জাল আছে উড়ান ফাঁদি কারেন ফাঁদি বলে ফাঁদি জাল আছে কিছু যেটা উড়ান ফাঁদি সেটা কাঠি থাকে কাঠি ধরে যতো দূর আপ যাওয়ার দরকার নদীর চড়ের বেশ কিছুটা বা পুকুরের জলে বেশ কিছুটা এলাকা ঘিরে নিয়ে কাঠিতে টান মারবে ডুববে তাতে খুব বড়ো আড়াই কিলো দু কিলো পাঁচশো সাতশো সাইজের মাছ ওই উড়ান ফাঁদিতে ঢুকবে কিন্তু এই ছোটো ছোটো গে মাছ মাগুর শিঙ্গি ট্যাংরা কই তারা ওই ফাঁদির মাঝ থেকে বার হয়ে যাবে কিন্তু ওই মাছগুলি আটক খাবে ওই কারেন্ট জালের মধ্যি এই উড়ান ফাঁদিতে এই বড়ো সাইজের মাছ লাগে এবং ওই জালে পাকিয়ে নীচের থেকে মাছটিকে ধরে বার করতে হয়